হ্যাঁ আমার গ্রামে কাউকে কুকুরে কামড়ালে আমি চটজলদি আমি হচ্ছে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যাব সেখানে গিয়ে ডাক্তারকে বলব ডাক্তার প্রাথমিক ব্যবস্থা যা করবেন সেটাই আমি মেনে নেব তাড়াতাড়ি যাতে সেই কুকুরে কামড়ানোর ভ্যাকসিনটা দেওয়া হয় সেই ব্যবস্থা করব বা ডাক্তারকে তাড়াতাড়ি সেই ব্যবস্থা করার জন্য আমি অনুরোধ জানাব এটাই আমার কুকুরে কামড়ালে প্রাথমিক চিকিৎসা বলে মনে করব